আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা কারণ মানব শরীরের জন্য যে কোনো ধরনের ব্যায়াম বা খেলাধূলা হচ্ছে মহাঔষধ মানুষের শরীর ও মনকে সুস্থ সচল রাখতে খেলাধূলার বিকল্প নেই প্রাচীনকাল থেকেই খেলাধূলার মাধ্যমে মানুষ যেমন তার শরীরে শারীরিক সুস্থতা নিশ্চিত করেছে তেমনি তার মানসিক প্রফুল্লতারও বিকাশ ঘটিয়েছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল প্রফেশনাল ফুটবলের বাইরে ছেলে বুড়ো সকল বয়সের মানুষ অতি আনন্দ ও উৎসাহের সাথে ফুটবল খেলে থাকে মানবদেহের জন্য ফুটবল খেলা হচ্ছে অসীম উপকারিতা এই উপকার সাধিত হয়ে থাকে শরীর ও শরীর ও মানসিকভাবে আজকে আমরা শারীরিক এবং উপকার অনেক বেশি পাই ফুটবল খেলার শারীরিক উপকার অপরিসীম ফুটবল খেলা এমন একটি ব্যায়াম যার মাধ্যমে শরীরের প্রতিটি অংশের সঞ্চালন সংগঠিত হয় ফুটবল খেলার অন্যতম মৌলিক অংশ হচ্ছে দৌড় ফুটবল খেলার মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ই একটি নির্দিষ্ট দূরত্ব দৌড়ে থাকেন আর এই দৌড়ানোর মাধ্যমে নিজের গতি যেমন বাড়ানো যায় তেমনি বাড়ানো যায় নিজের স্ট্যামিনা ফুটবল খেলায় দৌড়ানোর ফলে হৃৎপিণ্ড ও মাংসপেশির সংবেদনশীলতা বৃদ্ধি পায় অতিরিক্ত ও পর্যায়ক্রমিক শ্বাস প্রশ্বাসের কারণে হার্টবিট রেট বৃদ্ধি পায় হার্টের কোনো রোগে ভোগার সম্ভবনা কমে যায় ফুটবল খেলোয়াড়রা খেলার মাধ্যমে একজনও খেলোয়াড় গড়ে আট থেকে এগারো কিলোমিটার দৌড়ে থাকেন এবং নিয়মিত ফুটবল খেলার মাধ্যমে বিভিন্ন মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যেমন স্ট্রেস ডিপ্রেশন ইত্যাদি ফুটবল মাঠে থাকার সময় মানুষের এসব মানসিক সমস্যা থেকে দূরে থাকে এছাড়াও ফুটবল খেলার মাধ্যমে নিজের যত্নপাতি শ্বাস বৃদ্ধি পায় ও উদ্বেগ কমাতে সাহায্য করে নিয়মিত ফুটবল খেলার ফলে রাতে সঠিক পরিমাণে ঘুম হয় যা অতি জরুরি পরস্পরের সাথে সম্পর্ক ভালো হয় পজিটিভ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয় এবং নিজের উপর এক ধরনের বিশ্বাস তৈরি হয়